নলকূপ খননের জন্য প্রথমে তো মেশিনের সাহায্যে মোটামুটি পঞ্চাশ ফুট থেকে একশো ফুট গভীরতায় খুঁড়তে হয় মানে যতটা উচ্চতায় মানে যতটা গভীরতার মধ্যে জল পাওয়া যায় সেখানকার ভূমির ওপর সেটা কিন্তু নির্ভর করে সেখানকার জমির ওপর তো সেই নলকূপ ভৌম জলস্তর পৌঁছে যাওয়ার পর সেখানে পাইপ লাইনের মাদ পাইপ লাইন না নল লোহার যে সমস্ত যন্ত্রপাতি নলকূপে যে সমস্ত যন্ত্রপাতি সেইগুলো বসানো হয় বসানোর পর সেখান থেকে নলকূপের যে হাতল রয়েছে কিছু দিন পর সেই হাতল থেকে বা হাতলের মাধ্যমে জল তোলা হয় আমার গ্রামে বড়ো কূপ বলতে নলকূপ রয়েছে কিন্তু সেটা সবাই জলের জন্য ব্যবহার করে কিন্তু সেটা পানীয় জল হিসেবে ব্যবহার করে না সেটা ঘরের গৃহস্থালির কাজকর্ম স্নান বাকি সমস্ত কাজের জন্য ব্যবহার করে কিন্তু পানীয় জলের জন্য তারা এটি ব্যবহার করে না